আমি একটি কুলার কিনেছিলাম গত দশদিন ধরে ব্যবহার করছি তার হাওয়া খুবই ভালো ঠাণ্ডা জল দেওয়া হলে হাওয়াটি আরও ঠাণ্ডা হয়ে যায় কুলারটি দামের তুলনায় গুণমান বেশ ভালো এছাড়া আরও কিছু সুবিধা রয়েছে তাতে আমি নিচে এবং উপরে বসে ঠাণ্ডা হাওয়া ভালোভাবেই অনুভব করতে পারি